আজ সকালে আমি আপনার ক্যাবটি বুকিং করেছিলাম আমি এক জায়গায় যাব বলে কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি বিশেষ কারণবশত আপনার ক্যাবে যেতে পারছি না কারণ আমার বাড়িতে একজন অসুস্থ সেইজন্য আমি আমার গন্তব্যে যেতে পারব না আপনার ক্যাব বুকিংয়ের জন্য আমি আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করেছিলাম কিন্তু বিশেষ কারণে আমি আপনার ক্যাবে যেতে পারছি না আপনার কাছে আমার বিশেষ অনুরোধ অনুগ্রহ করে আপনি যদি

জন্য অ্যাডভান্স হওয়া যে টাকা আমি আপনাকে যে এক হাজার টাকা দিয়েছিলাম সেই টাকাটা যদি আপনি আমাকে ফেরত দেন তাহলে আমি খুবই উপকৃত হব আমি আপনাকে বার বার অনুরোধ করছি দয়া করে আপনি অ্যাডভান্স টাকাটি উবের অথবা ওলা ওয়ালেটে রিটার্ন করবেন বিশেষ কারণে আমি যেতে পারছি না সেই জন্য আপনার কাছে আমার বিশেষ অনুরোধ অনুগ্রহ করে আপনি আমার অ্যাডভান্স টাকাটা অ্যাডভান্স যে এক হাজার টাকা সেটা আপনি উবের অথবা ওলা ওয়ালেটে রিফান্ড করবেন ধন্যবাদ